শহরের স্বাস্থ্য ব্যবস্থা একদম ভালো নয় স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করার জন্য একটা হসপিটাল করতে হবে ভালো রকম হসপিটাল আমাদের এখানে ছোটো খাটো স্বাস্থ্য ব্যবস্থা আছে কিন্তু বড়ো হসপিটাল নেই সরকারের কাছে আমার অনুরোধ এই হসপিটালে যেন ভালো রকম পরিষেবা দেওয়া হয় বা মানুষ যেন এখন যেই তারা সাহায্য পাচ্ছে না সেই সব কিছু যেমন সাহায্য পায় স্বাস্থ্য কেন্দ্র থেকে সব তো সাহায্য পায় না তারা সেই পরিষেবা যেমন পায় ইনজেকশান ওষুধ সরকার থেকে তো অনেক ফ্রিতে দেয়া হয় সে পরিষেবাগুলো যেমন ঠিকঠাক করা হয় তো সরকারকে আমার অনুরোধ যে সেই পরিষেবা ভালো যেমন মানুষে পায় বিশেষ করে গরিব মানুষ আর ডাক্তারও ভালো যেন ডাক্তার দেয়া হয় ডাক্তারের পরিষেবাও খুব প্রয়োজন আর পরিবহন ব্যবস্থাও আরে মানে পরিবহন ব্যবস্থার দিকে নজর দেয়া উচিত আর শিক্ষা ব্যবস্থা এখন যে স্কুলগুলো হয়েছে বিশেষ করে যে সরকারি স্কুলগুলো প্রাইমারী স্কুল সে প্রাইমারী স্কুলে পড়াশুনা সেরকম হয় না তারা ক্লাস নিতে গিয়ে টিচাররা বসেই থাকে বেশিরভাগ আর স্টুডেন্টরা তারা খাওয়াতেই ব্যস্ত থাকে খাওয়া দাওয়ার প্রতি বেশি তাদের নজর কিন্তু পড়াশোনা তেমন কী হচ্ছে না হচ্ছে সেইদিকে নজর নেই তো সরকারকে আমার অনুরোধ যে টিচারের সঙ্গে তাদের স্টুডেন্ডদেরকেও নজর দিতে খাওয়ার ব্যাপারে নয় তাদের পড়াশোনা ঠিকঠাক হচ্চে কিনা হ্যাঁ খাওয়ার দিকেও নজর দিতে হবে তারা ডিম ভাত ঠিক পাচ্ছে কিনা কিন্তু মেন হচ্ছে পড়াশোনাটার দিকেও নজর দিতে হবে এটাই আমার সরকারের কাছে অনুরোধ